পশ্চিমবঙ্গে ব্যবসা ব্যবসায় গিয়ে পরিবেশ খুবই ভালো ব্যবসা করে মানুষ অনেক এগিয়ে যাচ্ছে যেরকম হচ্ছে ব্যবসা সব রকম ব্যবসা করে মানুষকে অনেক এগিয়ে যাচ্ছে মানুষ অনেকটা উন্নতমান হচ্ছে ব্যবসা করে মানুষ সফলতার দিকে যাচ্ছে এই ব্যবসা ব্যবসা থাকে আজ অনেক উন্নতমান হচ্ছে ব্যবসা মানুষের অনেক কাজে লাগছে যেমন হচ্ছে একটা ছোটো ব্যবসা শুরু করে মানুষ আজ অনেকটা দূরে পৌঁছাতে পারছে ছোটো থেকেই মানুষ বড়ো হয় যেরকম একটি ব্যবসা করছে প্রথমে ছো ছোট্ট একটা ব্যবসা শুরু করছে ব্যবসা শুরু করে ছোটোটাকে আস্তে আস্তে বাড়াতে হবে যেমন করে হোক আস্তে আস্তে ছোটো ব্যবসাটিকে বাড়াতে হবে যেমন প্রথমেই তো বড়ো হবে না প্রথমে ছোটোর থেকে শুরু করতে হবে শুরু করে আস্তে আস্তে একটি বড়ো ব্যবসার দিকে যে ব্যবসা করে সেই বড়ো ব্যবসা আজও উন্নতি করে অনেকটা দূরে পৌঁছেছে বা পশ্চিমবঙ্গ অনেক লাভমান হয়েছে পশ্চিমবঙ্গ আজ অনেকটি অনেকটা এগিয়ে আছে পশ্চিমবঙ্গ অনেক লাভমান হয়ে হচ্ছে এই ব্যবসার দিক থিকে অনেক এগিয়ে আছে

প্রথমে শু শুরু করছে এতে অল্প থেকে তারপরে অনেকটা দূরে পৌঁছাচ্ছে ব্যবসা আজ অনেক উন্নতমান